হ্যাঁ আমি স্বেচ্ছাসেবক হতে যে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলাম সেখানে যে সমস্ত মানুষ রক্তদান করছে তারা যে মহৎ সেবায় নিযুক্ত হয়েছে এটা দেখে খুবই আমার খুব ভালো লাগল এবং আমিও সেখানে উপস্থিত ছিলাম যে রক্তদান যে বড়ো একটা দান রক্ত মানুষের জীবনকে আবার পুনরায় প্রাণ দেয় রক্ত কোনো জাত বিচার না করে মানুষের মানুষের শরীরে দুর্ঘটনার সময় বিভিন্ন যে রক্তক্ষরণ হয়ে রক্ত অল্পতা দেখা যায় সেই রক্তের অভাবটা মেটানোর জন্যেই যে রক্ত দেয় মানুষ সেই রক্ত স্বাস্থ্যবিভাগ সংগ্রহ করে আবার রোগীদের দিয়ে থাকে আমরা যে সর্বশিক্ষা অভিযানে গেছিলাম সেই সর্বশিক্ষা সকলের মধ্যে সাক্ষরতা প্রসার সেই সাক্ষরতা প্রসারের জন্য যারা স্কুলে যায় নি বিভিন্ন কারণে তারা স্কুলে যেতে পারেন তাদের দিকে একটা ক্যাম্প আমরা করেছিলাম তাদের দিকে একটা শিক্ষা দীক্ষা করার জন্য একটা জায়গায় নিয়ে যেয়ে তাদের স্বাক্ষরতার অ আ ক খ বর্ণপরিচয় থেকে সব কিছু শিখানো হয়েছে তা দিয়ে নাম লেখা শিখানো হয়েছে এটার জন্য আমরা খুব গর্বিত এই সমস্ত কাজগুলো আমরা করে যাই